আমি আমার হাসব্যান্ডের সঙ্গে ভ্রমণ করতে চাই কেন বলতে গেলে অনেক কথাই বলতে হয় আমার হাজব্যান্ড প্রথম কথা খুব সরল সাদা সিধে মানুষ এরা হাতখোলা মানুষ অনেকেরই দেখেছি ঘুরতে গিয়ে খুবই কৃপণতা করেন আমার কিন্তু স্বামীর ক্ষেত্রে ওরকম নেই আমার স্বামী হচ্ছে দিল খোলা মানুষ দু হাত দিয়েই ইনকাম করে আবার দু হাত দিয়েই টাকা খরচ করে তাই বলে এরকম নয় যে ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করেন না আমাদের ভবিষ্যতের জন্য উনি একটা টাকা সব সময়ই গুছিয়ে রাখেন তো এবারে ঠিক কেন আমি ঘুরতে যাবো আমার স্বামীর সাথে প্রথম যখন আমি আমার হানিমুনে ঘুরতে গিয়েছিলাম তো আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি কোনো দিন ভাবতেই পারি নি আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে তো আমি কোনোদিন ভাবতেই পারিনি যে ওরকম সুন্দর একটা যে যেগুলো হয় না যে কাপেলদের জন্য যে কোয়াটেরস সেরকম ধরনের কোয়াটেরস হ হানিমুন স্পট প্রথমে গিয়েই অবাক হয়ে দেখলাম হাতের উপরে গোলাপ ফুল দিয়ে লাভ চিহ্ন করা তো আমি প্রথমে একটু লজ্জা পেয়ে গিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমি মনে মনে খুবই খুশি হয়েছিলাম আর আমি যে জায়গাগুলো আশা করিনি সে জায়গাগুলো তো ঘুরতে নিয়ে গিয়েছিলো আর সবচেয়ে ভালো কথা আমি দেখেছি অন্যান্যাদের হাসবেন্ড তাদের মিশেসকে সব সময় মার্কেট থেকে দূরে রাখে কারণ আমরা মহিলাদের একটা স্বভাব আসে প্রচুর মার্কেটিং করি আমরা সেই জন্য সব স্বামীরাই চায় তাদের ওয়াইফকে মার্কেট থেকে দূরে রাখতে কিন্তু আমার হাসব্যান্ড তার বিপরীত আমার হাসব্যান্ড মার্কেটিং করার জন্য আমাকে জোর করে হ্যাঁ এটা কেন ওটা কেন কিন্তু আমি সেটা নিতে চাই না তবুও সে আমাকে জোর করে আমি বরঞ্চ বলি আর কিনব না আর কিনব না না না কেন কেন সে কিছুতে শুনতেই চায় না হ্যাঁ আর যেটা একটা হ্যাঁ সে খুবই আমাকে ভালোবাসে এই কারণে সে আমাকে বারবারই এটা কেন সেটা কেন এটাই বলতে চায় আজা এতো বছর পরে সেই আগের মতোই আমাকে ভালোবাসে সেই জন্য আমরা এখনই একসঙ্গে ঘুরতে যেতে পছন্দ করি এবং সারা জীবন আমি ওনার সঙ্গেই ঘুরতে যেতে চাইবো হ্যাঁ কিন্তু এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওদেরকেও আমরা সঙ্গে নিয়ে যাই হঁ ওদেরকে বাদ দিয়ে কিন্তু আর কিছু চিন্তা ভাবনা করা যায় না হুম কিন্তু আমি চাইবো আমি যেখানেই হতে যাই সঙ্গে আমার হাসব্যান্ড থাকে এবং আমার ছেলে মেয়েরাও থাকুক আমার এইটুকুনই বলার ছিলো